দুই ছয় দু হাজার দুই পাঁচ আট দু হাজার সাত আট আট দু হাজার দশ বারো ছয় দু হাজার সাত পনেরো ছয় দু হাজার একুশ